প্রযুক্তি বিভিন্নভাবে কাজের সুযোগ উন্মুক্ত করতে সাহায্য করেছে টিভি কম্পিউটার রেডিও ইত্যাদি প্রযুক্তিগত দিক থেকে আমরা এখন অনেক এগিয়ে গেছি আগে এসব সুবিধা ছিল না এখন আমরা সমস্ত খবর টিভিতে শুনতে পাই এছাড়া রেডিওতেও খবর শুনতে পাই এছাড়া এখন ইন্টারনেটের মাধ্যমে ফোন বা কম্পিউটারের সাহায্যে সব কিছুই জানতে পারছি কিছু কিছু ছাত্ররা আজকাল কিছু কেন প্রায় সব ছাত্রই আজকাল ফোন ব্যবহার করে সেই ফোন থেকে তারা সমস্ত খবর জানতে পারে যেখানে যেখানে খবর আগে বের হয় তারা চাকরির ক্ষেত্রে সেই সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখেছে ফোন বা কম্পিউটারের মাধ্যমে এইভাবে প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন কাজের সুযোগকে উন্মুক্ত করতে সাহায্য করেছে এই টিভি কম্পিউটার রেডিও ইত্যাদি জিনিসগুলি